হ্যালো আমি শ্যামসুন্দর বলছি আমি কিছু জিনিস নিতে চাই আর কি আমি পলাশবাড়ি থেকে বলছি হোলসেলার হোলসেলার হোলসেলার থেকে বলছি পলাশবাড়ি হ্যাঁ হ্যাঁ আমি কিছু জিনিস অর্ডার করতে চাই দু পেটি গোদরেজ সাবান আর হ্যাঁ ঠিক আছে দু পেটি গোদরেজ সাবান আর আর আর যেটা নতুন সরষের তেল এসেছে আর কি না না না সালোনীটা সালোনীটাই ওটা দু টিন পাঠিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে

আর মুড়ির বস্তা চার পাঁচ বস্তা মুড়ি লাগবে আর কি মুড়িটা যদি মুড়ি দুপুরেই লাগবে হ্যাঁ ঠিক আছে তবু চার পাঁচ বস্তা পাঠিয়ে দেবেন আর দুপুরে পাঠাবেন কিন্তু খুব দরকার আর আর একটা সাবান লাক্সারি সাবানটা দিয়ে দেবেন ওটা ঐ এই চার পাঁচ পেটি ওটাই দিয়ে দেবেন আর বডি স্প্রে আছে লাক্সারি বডি স্প্রে নেই পাউডার ওয়াইল্ড স্টোন পাউডার ওয়াইল্ড স্টোন দিয়ে দেবেন চার পাঁচটা ওয়াইল্ড স্টোন আর আর বেবি পাউডার আর বেবি পাউডার দিয়ে দেবেন দু তিনটে পাউডার দিয়ে দেবেন প্যাকেট হ্যাঁ আর হ্যাঁ বেবি সাবান আছে তো বেবি সাবানও দিয়ে দিন পাঁচ প্যাকেট জনসনটা হ্যাঁ জনসন একদম জনসন পাঠাবেন হ্যাঁ ঠিক আছে ওগুলোই আর বিকেলের মধ্যে আজকে আমি ওটা ওটা আঠাশ তারিখ আঠাশ তারিখ পেমেন্টটা করে দেবো আঠাশ তারিখ অনলাইনে পেমেন্টটা করে দেবো এখন দেখা করতে পারছি না ওটা বলুন না মনে তো নেই আর ত্রিশ হাজার পাঁচশো ত্রিশ টাকা ঠিক আছে আমি তাহলে আমি তাহলে পনেরো হাজার টাকা পেমেন্ট করে দিচ্ছি আমি পেমেন্ট করে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে বিকেলে বিকেলে পৌঁছে দেবেন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ দাদা হ্যাঁ